হ্যাঁ আমাদের কেন প্রত্যেক গ্রামেই বিভিন্ন রকম ব্যবসা হয় যেমন ধরুন এখন বর্তমান প্রযুক্তি এতো যে প্রায় বিভিন্ন মানুষের বাড়িতে বাড়িতেই বিভিন্ন রকমভাবে ব্যবসা করছে কারণ তাদের নির্দিষ্ট সংসার চালানোর জন্য মানুষ এখন বেশিরভাগ ব্যবসার পথটাই বেছে নিচ্ছি বিভিন্ন রকম ব্যবসা এখন যে যার মানুষ বাড়িতে থেকেই করছে কারণ মানুষ এখন যেহেতু তার সংসারপত্র চালানোর জন্য বা নিজের কিছু হাত খরচ চালানোর জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ব্যবসার পথ বেছে নিয়েছে যেমন এখন বিভিন্ন রকমের মানুষের বাড়িতে বাড়িতে কাপড় ব্যবসা এছাড়াও বিভিন্ন রকম মানুষ যেমন সার ব্যবসা আমাদের গ্রামে রয়েছে সার ব্যবসা বিভিন্ন রকম রাসায়নিক সার এবং বিভিন্ন রকম বিষ সেখান থেকে পাওয়া যায় এছাড়াও রয়েছে ধান তিল আলুর ব্যবসা এবং বেশ কিছু আলু ব্যবসায়ীও রয়েছে এই রকম ব্যবসা এখন বেশিরভাগ গ্রামেই সমস্ত গ্রামে গ্রামে হয়ে উঠেছে কারণ বেশিরভাগ মানুষই যেহেতু এখন সরকারি চাকরিক অতোটা কেউ পাচ্ছে না তাই সরকারি চাকরি ছাড়া যেমন কিছু কিছু মানুষ কোম্পানির কাজও বেছে নিয়েছে এবং তাছাড়া যেকো সমস্ত মানুষ গ্রামে আছে সেগুলি বিভিন্ন রকম ব্যবসার পথ বেছে নিয়েছে তাই এই সমস্ত বিবি ব্যবসা মানুষ করে চলেছে তাছাড়াও আরও বিভিন্ন রকম ব্যবসা যেমন স্টেশনারি ব্যবসা এবং অনেক অনেক বিভিন্ন রকম ব্যবসা যেমন কেউ কেউ প্যান্ডেল ব্যবসা কেউ কেউ ক্যাটারিং ব্যবসা এই সব মানুষ এখন বিভিন্ন রকম ব্যবসার পথ বেছে নিয়েছে এই সব ব্যবসাগুলি এখন দৈনন্দিন জীবনে প্রচুর উন্নত এবং এইগুলির এখন বেশি মার্কেট ভালোও চলছে তাই বেশিরভাগ গ্রামে এই সমস্ত ব্যবসাগুলি বেশিরভাগ হয়ে উঠেছে